বাংল ভাষা তার ইতিহাস জুড়ে অন্যান্য ভাষা ও সংস্কৃত দ্বারা প্রভাবিত হয়েছে এই কারণে যে চৈতন্য মহাপ্রভুর যুগে ও বাংলার নবজাগরণের সময় বাংলা সাহিত্য সংস্কৃত ভাষা দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়েছিলো বাংলা ভাষার সাথে নেপালি ভাষার চল্লিশ পারসেন্ট সাদৃশ্য আছে এছাড়া অসমিয়া ভাষা সাদ্রি ভাষা প্রায় বাংলার অনুরূপ অনেকেই অসমিয়াকে বাংলার উপভাষা বা আঞ্চলিক রীতি হিসাবে বিবেচনা করেন সাঁওতালি ভাষা মণিপুরি ভাষার সাতেও বেশ সাদৃশ্য লক্ষ্য করা যায় অসমিয়ার পর বাংলার সব থেকে কাছের ভাষা ছিলো উড়িয়া সংস্কৃতি ভাষায় যারা কথা বলে তাদের ভাষা আমরা বুঝতে পারি না ভাষা ইতিহাস জুড়েও অন্যান্য অনেক রকমের ভাষা তৈরি হয়েছে আমি সব ভাষার কথাই এখানে উল্লেখ করেছি এই এই সব ভাষাগুলো নিয়েই আমাদের আজকে ইতিহাস যে ইতিহাস গড়ে উঠেছে এবং অন্যান্য ভাষার সাথে সাথেও সাংস্কৃতিক ভাষার পোভাবিত হয়েছে